আসলে আমি নাচটাকে প্রতিযোগিতা হিসেবে কখনোই নিতাম না আমি নাচটাকে ভালবাসতাম আমি নাচ করতে পছন্দ করতাম আমি মন থেকে ভালবাসতাম নাচতে তো নাচটা আমার খুবই প্রিয় তো সেই জন্য আমি নাচ শিখতাম করতাম কিন্তু আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা আমার কোনোই ইচ্ছে ছিল না কোনোবারেই কিন্তু একবার আমার বন্ধুরা জোর করে আমার একটা প্রতিযোগিতায় নাম দিয়ে দিয়েছিল তো সেখানে নাচার জন্য আমি ওদের সাথে আমারও খুব ঝামেলা হয়েছিল যে কেন নাম দিলি আমি চাই না প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তো ওরা জোর করে নামটা দিয়ে দিয়েছিল তো সেই জন্য আমি এবারে প্রিপেয়ার ছিলাম না তার মাত্র চার দিন পরে এ হচ্ছে প্রতিযোগিতাটা ছিল এবার যেহেতু প্রতিযোগিতা আমাকে তো আগে থেকে ভালোভাবে নিজেকে তৈরি করতে হবে এবারে পড়াশোনারও চাপ ছিল সামনে আমার পরীক্ষাও ছিল তো সেই জন্য আমি নিজেকে ভালোভাবে তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি পরীক্ষার পড়াশুনোর ও করেও তার ফাঁকে আমি নাচটা করার চেষ্টা করেছি কিন্তু তাও হচ্ছে আমার খুব মানে কষ্ট হয়েছিল সেই সময়টা কিন্তু কোনো রকমে আমি করেছিলাম চেষ্টা করেছিলাম কিন্তু তারপরে হচ্ছে যেদিনে নাচের দিনটা এল সেই দিনে আমি হচ্ছে গিয়েছিলাম গিয়ে এবারে আমার যে কস্টিউম আনার কথা ছিল তিনি হচ্ছে আসেননি তিনি হঠাৎই কস্টিউম মানে মানে আনার কথা ছিল উনি তিনি হঠাৎই আর কি বলছেন যে আমার খুব শরীর খারাপ আমিও আসতে পারব না তো নাচের জামাকাপড়গুলো যেহেতু তেনার কাছে ছিল তিনি তো আর আসতে পারবেন না এবার তা ওনার বাড়িটা ছিল অনেকটাই দূরে আমাদের কলেজ এই স্কুল থেকে তো সেখান থেকে আসতে তো ওনার অনেক সময় লাগত এবারে আমাদেরও গিয়ে সেখান থেকে জামাকাপড় নিয়ে আসাটা খুবই কষ্টের ছিল তো সেই সেই সময়ের মধ্যে আমাদের নাচেরও টাইম এগিয়ে আসছিল তো সেই সময় খুবই ঘাবড়ে গিয়েছিলাম আমরা তো বন্ধুদেরকে বললাম যে কী করা যায় বন্ধুরা বলল ভেবেচিন্তে বলল যে এভাবে কী করে হয় কী করে হবে সবাই খুব ঘাবড়ে গিয়েছে এবারে সেই সময় হচ্ছে বন্ধুরা সবাই মিলে আলোচনা করে এবার দুটো বন্ধু আমার গেল যে ওনার বাড়ি থেকে জামাকাপড়গুলো নিয়ে আসবে নাচের সাজগুলো আর নিজেরাই নিজেদের হাতে সাজিয়ে দেবে তো বন্ধুরা গেল গিয়ে জামাকাপড় নিয়ে এল ওনার কাছ থেকে অনেকটা রাস্তা অনেকটা রাস্তা গিয়ে ওরা নিয়ে এল আমরা তো এখানে যারা নাচের জন্য রেডি হয়েছিলাম তারা খুব ভয় করছিলাম ভয় পাচ্ছিলাম এবারে তাও আমাদের কিছু বন্ধুরা জোর সাহস দিচ্ছিল মনে যে তোরা ঘাবড়ে যাস না তোদের ভালো করে কিন্তু নাচটা করতে হবে তোরা ঘাবড়ে যাস না কিন্তু তাও আমি অনেক আমরা হচ্ছে ঘাবড়ে ছিলাম আর চেষ্টাও করেছিলাম আমাদের বেস্টটা দেওয়ার জন্য আমাদের সবথেকে ভালোটা দেওয়ার জন্য তো এইভাবে তারপরে অন্য বন্ধুগুলো জামাকাপড় নিয়ে আসে এসে তারপরে আমাদেরকে রেডি করে দেয় আমরা তৈরি হয়ে নাচের পারফর্ম্যান্সে যাই তো ওখানে গিয়েও আবার একটা সমস্যা হল ওখানে গিয়েও যে মানে স্টেজে উঠেছি গান শুরু হয়েছে গানটা হচ্ছে শুরু হয়েছে আমরা ভাবছি এটা আমাদের গান মিউজিকটার পরে আমরা বুঝতে পারছি যে গানটা আমাদের নয় তো গানটা যেহেতু আমাদের নয় আবার আমাদের মাঝপথে শুরু থেকে আবার এ গানটা নাচটাকে থামিয়ে দিয়ে আবার নতুন করে শুরু করতে হল তো শুরু করা হল নতুন করে এইভাবে মানে খুবই ভয়ে ছিলাম নতুন করে শুরু হল ভালোভাবেই নাচটা কমপ্লিট করেছিলাম তো যেহেতু প্রতিযোগিতা খুব ঘাবড়ে ছিলাম যখন জাজেসরা হচ্ছে বিচার করছিলেন যে কে ভালো পারফর্ম্যান্স করেছে বা কে সেরা হয়েছে কে ফার্স্ট সেকেন্ড হয়েছে তো তখন আমরা খুবই ভয়ে ছিলাম ভেবেছিলাম আমরা পারব কি না বা আমরা কিছু হতে পারব কি না অন্যরাও তো সেখানে অংশগ্রহণ করেছে তারা হয়তো আমাদের থেকে আরো অনেক ভালো নেচেছে বা অনেক ভালো পারফর্ম্যান্স করেছে তো সেই জন্য খুব ঘাবড়ে ছিলাম তারপরে যখন জাজেস আমাদের নাম বিচারকরা যখন আমাদের নাম ডাকলেন বললেন যে আমরা ফার্স্ট হয়েছি তো আমরা খুবই খুশি হয়েছিলাম সেই টাইমে এতটা প্রতিকূলতার পরে জামাকাপড়ের সমস্যা হয়েছিল তো তারপরেও যে আমরা পেরেছি ফার্স্ট হতে পেরেছি আমরা খুব আনন্দ পেয়েছিলাম তো এই হচ্ছে প্রথমবার মানে এতটা আনন্দ পেয়েছিলাম যে আমরা এতটা মানে ঘাবড়ে গিয়েও আমরা ফার্স্ট হতে পেরেছি